বাচ্চাদের আঁকা বা পেইন্টিংয়ের মতো শিল্প শুরু করাবার সঠিক বয়েস যদি বলতে হয় তালে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি বাচ্চাদের আঁকা শুরু করতে হয় প্রায় নয় দশ বা বারো বছরের আগেই শুরু করে দিতে হবে অর্থাৎ পাঁচ বছর বয়েস থেকে বাচ্চাদের যখন গ্রোথ হয় তার পরেই সাত আট বছর থেকে তাদেরকে আঁকাতে ভর্তি করতে দিতে হবে বাচ্চাদের হাতটা যেমন সড়গড় হয় এবং বাচ্চারা যাতে ভালো করে আঁকা শিখতে পারে আঁকা হলো একটি আর্ট যেই আর্টের মাধ্যমে তারা এগিয়ে গেলে তারা এগিয়ে গেলে তারা একটা বড়ো আর্টিস্টে পরিণত হবে বাচ্চাদের আঁকা অর্থাৎ বাচ্চারা ছোটো থেকেই দেখবেন অনেকের এইটা প্রতিভাও থাকে অনেকে গাছপালা ঘর বাড়ি ছোটো থেকে আঁকতে আঁকতে নানারকম একটা সুন্দর ছবি এঁকে দিতে পারে যা দেখে আমরা সত্যিই খুব উদ্ভুত হয়ে যাই কাজেই বাচ্চাদের আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে বাচ্চাদের সাত আট বছর বয়েস থেকেই তাদেরকে আঁকায় দক্ষত দক্ষ করে তুলতে হবে সাত আট বছর হলো বাচ্চাদের আঁকা বা পেইন্টিংয়ের মতো শিল্প শুরু করার সঠিক বয়েস যা বাচ্চারা ভবিষ্যতে এগিয়ে চলবে এবং তারা তাদের পরিবারবর্গদেরকে সব সময় অভিনন্দন জানাবে